আমি গত সপ্তাহে অনলাইনের মাধ্যমে যে প্যান্টটি কিনেছিলাম তার রং সুন্দর হলেও সেই প্যান্টটি দামের তুলনায়ে খুবই নিম্ন মানের তাছাড়া প্যান্টটির কোমরের সাইজ বত্রিশ দেওয়া থাকলেও ছত্রিশ সাইজের কোমরের প্যান্ট আমার কাছে এসে পৌঁছয় ফলে প্যান্টটি পরে সঠিকভাবে হাঁটাচলা করা ও দাঁড়িয়ে থাকা সম্ভবপর হচ্ছে না